আমাদের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন পুজোর মধ্যে শ্রেষ্ঠ পুজো আমরা দুর্গাপুজোই মনে করি এই দুর্গাপুজো মহালয়া থেকে মানুষের মনে একটা পুজোর উদ্দীপনা শুরু হয় সকল মানুষ এইখানে যুক্ত হয় এবং সেই মাঝামাঝি এদের স সঙ্গেও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরাও যুক্ত হয় এইছাড়াও এই পুজো ছু শুরু হয় মোটামুটি বিভিন্ন এলাকাতে বিভিন্ন সংগঠনে বিশেষ করে রা রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য জায়গায় এই পুজো অনুষ্ঠিত হয় শুধু তাই নয় এই পুজোর পরেই কালীপুজো এবং সেখানেও সমস্ত জাতি বর্ণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুক্ত থাকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মানুষ যুক্ত হয় এছাড়া দোল পূর্ণিমাতে ছোট বড় নির্বিশেষে সকল মানুষ আনন্দ করে র রঙ খেলা হয় এবং শিবরাত্রি উপলক্ষে গাজন এবং বিভিন্ন প্রোগ্রামে উৎসবে মানুষ যুক্ত থাকে এইভাবে এলাকায় সাংস্কৃতিক ঐতিহ্য সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় উৎসব এবংমানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এটাই আমাদের এই এলাকার বৈশিষ্ট্য